আগেকার দিনে শিক্ষার গুরুত্ব মানে দিতো না আগেকার দিনে দাদু দিদা মা বাবা এরা কী ভাবতো যে শিক্ষা শিখে কোনো লাভ নেই কারণ শিখে ধরুন বিয়ে দিলে মেয়েদের যে তাদের থালা মাসন বাজতে হবে আর ছেলেদের কী হাল লাঙ্গল চালাতে হবে চাষ বাস করতে হবে তাই শিক্ষার গুরুত্ব তারা দিতো না শিক্ষা গুরুত্বহীন বলে মনে করতো কিন্তু এখনকার দিনে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে কারণ কতো কোনো কোনো স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে মানে অ্যাকাডেমিক চাওয়া হয় অর্থাৎ পার্সেন্টেজ চাওয়া হয় মানে ধরুন মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট ছাড়া মানে এইচএসে ভর্তি হবে না তাই শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত হয়েছে তাই এখনকার পিতা মাতা সবাই শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে তারা যত্ন সহকারে ছেলে মেয়েদের পড়ার উন্নত মান করেছে